ডাস্টবিন ব্যবহার করলেই শুধু হয় না ডাস্টবিনটা ঠিক মতো ব্যবহার হচ্ছে কি না সেটাও দেখবার দরকার আছে কেন কি আমি অনেক সময়ই দেখা যায় যে আমরা ডাস্টবিনে নোংরা ফেলি কিন্তু ডাস্টবিনের ঢাকনাটা বন্ধ করি না ডাস্টবিনটা আমরা রান্নাঘরে রেখে দিই ডাস্টবিনটা যথাযত জায়গায় থাকে না এইগুলো যেন নজর থাকে এবং রাস্তার ধরে যে সব ডাস্টবিনগুলো রাখা থাকে বিশেষ করে পুর কর্তৃপক্ষের অধীনে প্রায়শই দেখা যায় ওতে ডাস্টবিনের সমস্ত আবর্জনা মানে ভরে গিয়ে উপচে পড়ছে রাস্তাঘাটে এবং বিভিন্ন গবাদী পশু ওগুলো টেনে রাস্তাঘাট নোংরা করছে আমি অনুরোধ করবো এগুলো যাতে বন্ধ করা যায় সে দিকে যেন আমাদের সরকার নজর দেয়